হ্যাঁ গাছ পালা তো আমার খুবই শখের জিনিস তো গাছপালা লাগাই প্রথম থেকেই তো গাছপালা লাগানোর জন্য মাটি বলতে গেলে প্রথমে মাটিটাকে খুঁড়ে নরম করে রাখি সেই মাটিটার ওপর সার প্রয়োগ করে সেই মাটিটাকে নরম করে তার সঙ্গে মিশতে সময় দিই তারপরে আমি মাটিটাকে তার ওপরে গাছটা রোপন করি কিন্তু গাছটাকেও আবার একটা পসেস আছে গাছটা প্রথম বীজগুলোকে এক কাছে ছড়িয়ে চারাগুলো তৈরি করি সেই চারাগুলোকে নিয়ে আমি সেই মাটিতে পুঁতি সেই মাটিটা যে মাটিটা পচিতো মাটি সেই মাটিটা আমরা সার হিসেবেও ব্যবহার করি আবার সেই ওপরে মাটিটার ওপরেই চাষ করি আর সার আর একটা সার আমরা খোলকে পচিয়ে সেটাকে সার করি বা আমাদের দৈনন্দিন জীবনে যে জৈব সার আমরা খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এই সমস্ত খোসাগুলোকে পচিয়ে বা ভাতের ফ্যান এই সমস্ত পচিয়ে আমরা একটা সার করি সেই সারটা আমরা দিই এইভাবে আমাদের জিনিসগুলো হয় মাটি ব্যবহার করি এবং ওই করি